আমি যখন চাকরি করেছিলাম সে চাকরি থেকেই কিন্তু যে টাকা আমি পেতাম সেটা আমি এলআইসি করেছিলাম এলআইসির মাধ্যমে আমি আমার চেয়েছিলাম যাতে ছেলে মেয়েদের পড়াশুনার খরচা বা ভবিষ্যতে আমার যদি কোনো অসুবিধা হয় তখন যাতে অনেক সুযোগ সুবিধা পায় সেই জন্য আমি সব সময় আমার চাকরি থেকে যেসব বেতন বা পয়সা পেতাম সেটা থেকে আমি কিছুটা সরিয়ে রেখে দিতাম এবং সেখান থেকেই কিছু কিছু নিয়ে খরচা করতাম এবং সে তার জন্য আমি আমার স্বামীর কাছেও অনেক সময় সাহায্যও পেয়েছি তিনি আমাকে অনেক দিক থেকেই সাহায্য করেছেন এবং আমাকে সাহসও দিতেন যে আমি চাকরিটা যাতে করি এবং ভালো মতোভাবে করি আমি ওইখান থেকে নিজে নিজের লুকিয়ে লুকিয়ে আমি দুটি এই এলআইসি করেছিলাম সে এলআইসির টাকা আমি একটা ষাট বছর বয়েসে পেয়েছি পাওয়ার পর আমি সেখান থেকে আমি আমার দুই ছেলেকে দুটি গাড়ি কিনে দিয়েছিলাম তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তার বাবা একটি ব্যবসার ব্যবস্থা করেছিলেন এক ছেলে চাকরি করেন আর একজন ব্যবসা করেন আমি তাই দুই ছেলেকে আমি আমার ওই সারা জীবন ভবিষ্যতে যে চাকরি করে যতটুকু রোজগার করেছিলাম সেখান থেকে যে এলআইসি দুটি করেছিলাম সেইগুলি কিন্তু আমি আমার ছেলেদিকে দুই ছেলেকে দিয়েছি এবং আর একটি বই রয়েছে এলআইসির সেটা আমি আমার স্বামী এবং আমি আমরা দুজনে বয়স অবস্থায় যদি কোনো অসুবিধায় পড়ি তখন কিন্তু সেটা থেকে ভাঙিয়ে বা আমাদের রোগের চিকিৎসা করতে পারবো যাতে আমরা কখনো না কোনো ছেলে মেয়েদের উপর ভরসা করতে না হয়